ভারতের সরকারি ভাষা যদি বলতেই হয় তাহলে ভারতের সরকারি ভাষা বলতে গেলে ইংরেজি হিন্দি এবং বাংলা এই তিনটি ভাষাকেই ভারতের সরকারি ভাষা হিসেবে বলা হয় দেশের যে অন্যান্য সাধারণ ভাষাগুলি রয়েছে তা কিন্তু নেপালি ভাষা রয়েছে গুজরাটি ভাষা রয়েছে মারঠি রয়েছে তামিলনাড়ুর যে তামিলিয়ান এবং আমাদের পশ্চিমবঙ্গের কুর্মালি ভাষা সাঁওতালি ভাষা বিভিন্ন রকমের ভাষা রয়েছে আমাদের দেশের যে ভাষাগত বৈচিত্র্য তা অনুযায়ী কিন্তু মানুষের যে জীবনযাত্রা তারও কিন্তু ভীষণভাবে পরিবর্তন লক্ষ্য করা যায় যেখানের যেমন ভাষা সেই অনুযায়ী মানুষের কিন্তু জীবনযাত্রার পরিবর্তন হয়ে থাকে প্রত্যেকটা মানুষের যে ভাষাগত দিক তার ওপরে তাদের জীবনধারণ জীবিকা তাদের লাইফস্টাইল সবকিছুই কিন্তু নির্ভর করে এই ভাষার ওপরেই মানুষের চলার পথ ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ভাবনা সবকিছুই কিন্তু রয়েছে